আমি মনে করি শিক্ষিতরা সমস্ত নীতি মেনে চলে এটা নয় তবে শিক্ষিতরা অনেকটাই নিষ্ঠাবান এবং নীতি নির্ধারণের একটা দিশা বলা যেতে পারে সেক্ষেত্রে সমস্ত শিক্ষিত মানুষই সব নীতি মেনে চলবে তার কোনো কথা নেই যেমন আমরা বিভিন্ন জায়গায় যেমন আমাদের হাসপাতালে যে নোংরা পড়ে থাকে এগুলো শিক্ষিত মানুষরাও অনেকে করে থাকে বা অশিক্ষিত মানুষরাও করে থাকে বিনা টিকিটে ভ্রমণ এগুলো একটি দন্ডনীয় অপরাধ সেক্ষেত্রে শিক্ষিত মানুষরা অনেক সময়ই এগুলি করে থাকে বিভিন্ন ধরনের পরিষেবা সরকারি পরিষেবা নেওয়ার জন্য শিক্ষিত মানুষেরাও অনেক সময় ডুপ্লিকেট বা নকল কাজ করে থাকে তো সেক্ষেত্রে যে শিক্ষিতরা সব নীতি মেনে চলে এটা মানা যায় না বা এটা ভাবা যায় না